আমার কাছে পুরনো দিনের স্টাপ বা মুদ্রা শিলাগুলি মধ্য কয়েকটা মুদ্রা আছে পুরনো দিনের যেগুলো রুপোর পুরনো দিনের মানুষরা ব্যবহার করত এগুলি আমার কাছে খুব গুরুত্ব কারণ এর থেকে আমরা জানতে পারি যে পুরনো দিনের মানুষরা মুদ্রার ব্যবহার করত এই জন্য আমার কাছে এই মুদ্রাগুলি খুব আকর্ষণীয় ও খুব মজাদার একটা বিষয় এই মুদ্রাগুলো আমার খুব দেখতেও ভালো লাগে এগুলো পুরনো দিনের সময় তারা ব্যবহার করে থাকত এই মুদ্রাগুলো তারা সব সময় হয়তো ব্যবহার করত এই জন্যই মুদ্রাগুলো আমার খুব ভালো লাগে এবং এগুলোর উপর আঁকা নকশাগুলোও খুব ভালো